হ্যাঁ বলুন কে বলছেন বলুন ও সত্যি খুব ভালো নেচেছে ও যদি এরকমভাবে নাচটা চালিয়ে যায় তাহলে আগামীতে ও অনেক বড়ো হবে হ্যাঁ হ্যাঁ একদম একদম তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই আমি ওকে ওকে খুব ভালোভাবেই সাহায্য করবো আমি অবশ্যই ওকে আমি আশীর্বাদ করবো মন থেকে আশীর্বাদ করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার এখানে আসুন ঠিক আছে আমার এখানে আসুন আমার এখানে আসুন ঠিক আছে ঠিক আছে